বিনোদন জগতে পশ্চিমবঙ্গের শিল্পীরা বরাবর এক গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে বিনোদন জগতের স্বনামধন্য বহু শিল্পী এই বাংলা থেকেই চর্চা করে নিজেদের স্থা্ন বজায় রেখেছিলেন কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন প্রযুক্তি আসায় বিনোদন জগতে বিস্তর প্রভাব পড়েছে একটা সময়ে আমাদের গ্রামবাংলার প্রত্যন্ত এলাকায় যাত্রাপালা পালাগান কবিগান এসবের প্রচলন ছিল কিন্তু কালের নিয়মে সেইসব শিল্প আজ মুছে যেতে বসেছে একটা সময়ে থিয়েটারে মানুষের উৎসাহ দেখবার মতো ছিল কিন্তু কালক্রমে টিভি সিরিয়াল ওটিটি প্ল্যাটফর্ম ওয়েবসিরিজ অনলাইন গেমিংয়ের দশাচক্রে পড়ে থিয়েটার শিল্পকর্ম প্রায় শহরকেন্দ্রিক কিছু এলাকায় এসে ঠেকেছে বর্তমান সময়ের প্রধান বিনোদনের সামগ্রী হিসাবে মোবাইল ফোন আমাদের প্রাচীন বিনোদনের শিল্পগুলিকে লুপ্তপ্রায় করতে বসেছে